আমার রান্নাঘরে অত্যাধুনিক যন্ত্রের ব্যবহার সবথেকে বেশি গ্যাস সিলিন্ডার গ্যাসওভেন মাইক্রোওয়েভ ওভেন আপনার রেফ্রিজারেটার সমস্ত কিছুই আমি ব্যবহার করে থাকি সবগুলোই অত্যাধুনিকভাবে কাজ করতে সুবিধা হওয়ার জন্য আমার রান্নাঘরের সময়টাও বেশি ব্যয় করতে হয় না যার জন্য আমি অন্যান্য কাজে বা অ্যাক্টিভিটিতে নিজেকে ইনভলভ করতে পারি সময়ে নতুন নতুন খাবার তৈরি করতে পারি বাচ্চাদের জন্য সমস্তকিছুই আমার জীবনটাকে আরও সহজ এবং সরল করে তুলেছে এই সহজ সরল জীবনটাকে যাপন জীবনযাপন করার জন্য রান্নাঘরে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রচুর পরিমাণে করতে হয় যেমন আমার সমস্ত মশলাপত্র বাটার জন্য আমাকে আর হাতা খুন্তি বা শিল নোড়া ব্যবহার করতে হয় না তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি চটজলদি খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভওভেন ব্যবহার করি বিভিন্নরকম ফুড প্রসেসিংয়ের জন্য ফুড প্রসেসার তারপরে ফুড টোস্টার এগুলো সব ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আমার জীবন আরও সহজ এবং সরল হয়ে গেছে